আমি বাগান তৈরি করতে খুব ভালোবাসি কারণ আমার কাছে আমি মনে করি বাগান তৈরি করাটা আমার আমার কাছে গুরুত্বপূর্ণ কাজ প্রথমে আমি বাগানটার একটা ঠিকমতো জায়গা নিয়ে নিই সেই জায়গাটা ঠিকমতো জল দিয়ে ভিজাই ঘাসগুলো উপড়িয়ে দিই মাটিটা উর্বর করে দিই মাটিটা কুপিয়ে দিই কুপিয়ে দেওয়ার পর ঠিকমতো মাপজোক করে জায়গাটা নিয়ে নিলাম তারপরে আমি বাজার গেলাম বাজারে গিয়ে বীজ কিনে আনলাম যেইসব বাগানটায় যেইসব চারাগাছ লাগাবো সেইসবের বীজ কিনে আনলাম বীজ কিনে এনে রোপণ করলাম রোপণ করে ঠিকমতো মেরামত করে দিলাম দরকার হলে একটা একজনকে রাখলাম মেরামত করার জন্য যাতে ভালোভাবে গাছের দেখাশোনা বা মেরামত করতে পারে সে মেরামত ঠিকমতো ভালোভাবে গাছগুলো রোপণ করার পর আমি সেটা একটু ভালো করে বাগানটা বেড়া দিয়ে ঘিরে দিলাম যাতে কোন কিছু ছাগল গরু যাতে কোন কিছু না মুড়িয়ে খেয়ে নিতে পারে বা নষ্ট করে দিতে পারে সেইজন্য ভালো করে বেড়া দিয়ে দিলাম যাতে গাছগুলি কোন কিছু অসুবিধা ছাড়াই ভালোভাবে হতে পারে এবং মেরামত করার জন্য একজনকে রাখলাম যাতে ভালোভাবে মেরামত করে এবং পনেরো দিন অন্তর অন্তর আমি ছাড়া ছাড়া পনেরো দিন সেখানে ভালোভাবে সেখানে মাটিটা কোপাতে লাগলাম মাটিটা কোপানোর পর সেখানে ভালো করে ঘাস আরে হলে সেগুলো উপড়ে নিলাম এবং তারপরে কোন গাছ যদি মারা যায় কিংবা কোন কিছুভাবে মরে যায় সেই গাছের বদলে নতুন চারা গাছ এনে রোপণ করলাম এবং নিজে ভালোভাবে মেরামত করলাম যাতে সে গাছটা বড়ো হয় এবং ভালোভাবে সে গাছটা বড়ো হয়ে বড়ো হতে পারে সেইজন্য আমি এবং আমি বাগান তৈরি করতে খুব ভালোবাসি